আমার বাংলার অনেক কবি অনেক লেখকই রয়েছেন প্রত্যেকেই কিন্তু খুব প্রিয় আমি কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব পছন্দ করতাম কারণ ছোটো থেকেই দেখেছিলাম যে তিনি একা একাই পড়েছেন একা একাই কিন্তু বড়ো হয়েছেন একজন চাকরের কাছে এবং তিনি বিভিন্ন রকম সমস্যার সন্মুখীন হতেন কিন্তু সেইগুলা সহজেই কিন্তু তিনি বেরিয়ে গিয়েছিলেন যেমন আমরা গল্প বই দেখে পড়েছি বা দেখেছি জানতেও পেরেছি যে তার একটি চাকর ছিলো সে চাকর কিন্তু তাকে ঘরের মধ্যে রেখে দিয়ে ফাঁকে যেয়ে কাজ করতেন তাকে একটা গন্ডি টেনে দিয়ে যেতেন এবং রাম সীতার গল্পটা শুনিয়ে দিয়ে যেতেন তিনি কিন্তু ওই জানলার ধারে বসে বসেই একটা বট গাছের দিকে তাকিয়েই বসে থাকতেন এবং রাস্তায় কীভাবে চলা ফেরা করছে কে দই নিয়ে যাচ্ছে কে পুকুরে সাঁতার কাটছে কে বাসন ধুচ্ছে রাস্তায় হাঁকছে বাসনওয়ালা পেরিয়ে যাচ্ছেন এইসব জিনিসগুলো দেখেই কিন্তু তিনি লিখতেন তেনার লেখা কিন্তু আমরা আজও পড়ছি এবং আমাদের ছেলে মেয়েরা তো পড়বেই যার ফলে আমার তার গল্প বলুন কবিতা বলুন খুব ভালো লাগতো এবং তার জীবনের কাহিনিও কিন্তু আমার ছোটো থেকেই তো শুনেছি খুব ভালো লাগতো এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা তো অতুলনীয় সে কথা কি আর বলবো বলার তো শেষ হয় না কারণ তিনি মাকে খুব ভালোবাসতেন এবং তার এই বীরসিং গ্রামে যে জন্মগ্রহণ করেছিলেন তিনি কিন্তু খুব কষ্টের মাধ্যমেই তিনি কিন্তু পড়াশুনা করেছিলেন তিনি যখন তার বাবার সঙ্গে কলকাতা যেতেন তখন কিন্তু তিনি রাস্তায় যে মাইলস্টোন দেখতে পেতেন সেটা দেখেই কিন্তু একে চন্দ্র ও শিখেছিলেন যার ফলে আমার ওইগুলো যখন আমরা পড়ি তখন কিন্তু শুনতে এবং যখন আমরা আমাদের ছেলে মেয়েদের পড়াই তখন কিন্তু গল্পের আকারে বলতেও খুব ভালো লাগে এবং বিভিন্ন আরো অনেক ঘটনা রয়েছে যেগুলো বলার বাইরে তিনি ইংরেজ সাহেবদের জন্য অন্য লড়াই করেছিলেন তিনি কখনও ইংরেজদের শ্যুট বুট কোট পরতেন না তিনি সুতোর বস্ত্রই প ব্যবহার করতেন ধুতি পাঞ্জাবি এই যে স এই যে তার যে মনের ভাব বা তিনি তেনারা যেসব কাজ করে গিয়েছেন বা তাদের যেসব কথাবার্তা সেগুলো যে তারা বইয়ের মাধ্যমে লিখে গিয়েছেন সেগুলো কিন্তু আমরা পরে পরে পড়ে জানতে পারি আগে কিন্তু জানতে পারতাম না কিন্তু যখন তো আমরা বই পড়ি বা তাদের কবিতা গানের ছন্দে আমরা কিন্তু এইসব কথাগুলো জানতে পারি এবং আমরা আমাদের ছেলে মেয়েদের এইভাবে কথাগুলো বলি এবং ছোটো থেকে চেষ্টা করি যেমন কিছু না কিছু ওনাদের মতনই হয়ে যেন বড়ো হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে তিনি বইগুলো লিখে গিয়েছিলেন বা ছোটোদের যে ছড়া কবিতা লিখে গিয়েছিলেন সেইগুলোর যে শুনতে এবং বলতে সেগুলো যেমন আলাদা একটা মাধুর্য আসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটি কবিতায় যেন মুগ্ধ দেশের মাটি কবিতাটা শুনলে গা যেমন কাঁটা দিয়ে ওঠে এছাড়াও তো রয়েছে আমাদের জনগণমন রয়েছে এছাড়া আরো অনেক কবিতা গান ছন্দ গল্প সব রয়েছে সবই যেন আমাদের একটা আলাদাভাবে নাড়া দেয় এবং এর সঙ্গে আমাদের যেন মনে হয় কোথাও একটা সম্পর্কের মধ্যে আমরা জড়িয়েই পড়ছি